পশ্চিমবঙ্গের কিছু জনপ্রিয় বহিরঙ্গন ক্রিয়াকলাপের মধ্যে পড়ে যেমন পুরুলিয়ার অযোধ্যা পাহাড় পাহাড়ে ট্র্যাকিং করতে খুবই আনন্দদায়ক অ্যাডভেঞ্চার এবং তাছাড়াও রয়েছে দার্জিলিং পশ্চিমবঙ্গের সেখানে ট্র্যাকিং করতে খুবই আনন্দদায়ক এবং রয়েছে সুন্দরবন রয়েছে পুরুলিয়াতে রয়েছে তিস্তা নদী দামোদর নদী রয়েছে আরো অনেক জঙ্গল পাহাড় যেখানে ট্র্যাকিং করতে পুরোই ভালো লাগবে উপভোগ করা যাবে